আমি একবার আমার বাড়ির পাশ দিয়ে একজন ফেরিওয়ালা বেডশিট নিয়ে হাঁকতে হাঁকতে যাচ্ছিলো তো সবাই দেখছি বেডশিটগুলো দেকছে কেউ কেউ কিনছে তো আমিও একটা বেডশিট দেখতে দেখতে পছন্দ হয়ে গেলো আর কিনে নিলাম দাম বলেছিলো ছশো টাকা সেটা আড়াইশো টাকায় আমাকে দিয়ে দিলো আমি তো ভাবলাম খুব ভালো হলো ছাপাটা দেখতে খুব সুন্দর এক সপ্তাহ বিছানায় মিলিয়ে ব্যবহার করলাম তারপর যেই সেটা সার্ফ দিয়ে কাচলাম দেখলাম রঙটা ভর ভর করে উটছে শুকনো হওয়ার পর দেকলাম সেটা কত মোলায়েম ছিলো খসখসে হয়ে গেছে রঙটাও প্রায় চলে গেছে আমার ভীষণ মন খারাপ হয়ে গেলো ভাবলাম আমি ঠকে গেলাম লোকটা আমাকে ঠকিয়ে দিলো আর কোনোদিনও ফেরিওয়ালার কাছ থেকে কোনো কিছু জিনিস কিনবো না বিছানাতে মিলে যখনই শুই সেটা খসখস করে আর মনও ভীষণ খারাপ লাগে